আমি একটি দোকানে একটি জুতো কিনেছিলাম সেই জুতোটি আমার খুব একটা পছন্দ হয় নি এবং বাড়ির লোকের জন্য এই জুতোটা আমাকে কিনতে হয় বাড়িতে এসে দেখি জুতোটা ছেঁড়া এবং খুব কালারটাও খুব বাজে তাই আমি দোকানদারকে এই জুতোটি ফেরত দিয়ে দিয়ে এসছি এবং সে তাকে বলেছি যে এরকম জুতো আপনার দোকানে আমি আর কোনোদিনো কিনবো না